স্কুলে যখন দৌড়াতাম তখন আমাদের ক্লাসের ক্লাসমেটগুলোর সাথে প্রথম দিকে টেক্কা দিতে না পারলেও ক্লাসের যখন এন্ডিং হয়েছিল বছর যখন ফুরিয়ে এসেছিল সো ক্লাস সময় আর নেই স্কুলে আমরা বেরিয়ে যাব তখন আমি আমার দৌড়ানো অনেকটাই ইম্প্রুভ করেছিলাম এবং সেখানে ইনক্রুব ইনপ্রুব করেছিলাম করতে গিয়ে দৌড়াচ্ছিলাম দৌড়াতে দৌড়াতে একদিন স্কুলে রেস হয় রেসে নাম দিই এবং নাম দিয়ে সেখানে দৌড়াতে যাই দৌড়াতে গিয়ে একটা বন্ধু আমার খুব কাছের বন্ধু সে হঠাৎ করে পায়ে পা লেগে কীভাবে পড়ে যায় সো আমি দৌড়ানো বাদ দিয়ে তাকে পিছনে ফিরে আসি এবং পিছনে ফিরে এসে তাকে আবার ওঠাই উঠিয়ে আবার ওকে হাতে হাত লাগিয়ে দৌড়েছিলাম অবশ্য সেখানে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কিছু হতে পারিনি তবে এই জিনিসটা দেখে স্যার ম্যামেরা অনেক গর্ববোধ করছিল এবং আমারও সেই স্মৃতিটা সারা জীবন মনে থাকবে সেই বন্ধুটার মনে থাকবে যে অন্যান্য বন্ধুরা তার দিকে ফিরেও তাকালো না তারা সামান্য এই ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্যে যেখানে আমি এভাবে ওকে সাহায্য করলাম এটার জন্য ও এখনও কথা হয় ওর সাথে মাঝে মধ্যে কন্ট্যাক্ট আছে তো সে ওই জিনিসটা বর্ণনা করে তখন আমার স্মৃতিগুলো সব মনে পড়ে যায় ওর সাথে কাটানো ই কীভাবে দৌড়াতাম এবং কলেজে প্রথম দিকে কোনো পদক না থাকলেও শেষের দিকে যখন এই ঘটনা ঘটে এবং তার পরে আমি আমার দৌড়ানোটা আরও প্র্যাকটিস করলাম স্টার্টিং করলাম ভালোভাবে দৌড়াতে শিখলাম তখন রানার নামে আমাকে কলেজে সবাই চিনতো তখন সেটা এক আমার এক ধরনের পদবি পড়ে গিয়েছিল যাকে বলে এ ওই রানার আসছে দেখ এই টাইপের তো প্রথম দিকে খারাপ লাগলেও শেষের দিকে খুব ভালো লাগত প্রথম দিকে খারাপ এই কারণে লাগত যে হয়তো এ মজা করে বলছে কিন্তু শেষের দিকে আবার বুঝতে পারলাম যে না যাক কারণ অবশ্যই আমার মধ্যে কিছু আছে আমি দৌড়াতে পেরেছি এবং স্কুলের মধ্যে টপ সবসময় থাকি বলে হয়তো রানার পদবিটা আমি পেয়েছি অর্জন করতে পেরেছি এখনও সেই কলেজ স্কুলে গেলে এখনও সেই রান্নার নামেই আমাকে চেনে